আমি আমার জীবনে একটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম যখন আমি ঘুরতে গিয়েছিলাম অযোধ্যা পাহাড়ে তখন পাহাড়ে আমরা ওঠার সময় সাধারণত কোনো রকম গাড়ি ব্যবহার করিনি আমরা হেঁটে হেঁটে পাহাড়ে উঠছিলাম এবং পাহাড়ে ওঠার সময় পা আমার স্লিপ করে গিয়েছিল এবং আমি পড়তে পড়তে আটকে গিয়েছিলাম তখন আমার কোমরে সেফটির জন্য একটি দড়ি বাঁধা ছিল সেই দড়িটিকে ধরে আমি কোনোক্রমে আটকে গিয়েছিলাম এবং বেঁচে উঠেছিলাম এই সব এই বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল হ্যাঁ তো অযোধ্যা পাহাড়ে ঘুরতে গিয়ে এবং যখন আমি মায়ের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম তখনও আমরা দ্বীপে যাওয়ার সময় আমাদের বোটটিতে একটি দুর্ঘটনার কারণে কোনো রকম ত্রুটি দেখা গিয়েছিল কিন্তু লাইফ জ্যাকেট থাকার কারণে আমরা সকলেই সেই ড্যামের জলের মধ্যে ঝাঁপ মারি এবং খুব সহজেই বেঁচে ফিরে আসতে পারি